প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও সচল করে তুলেছে প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয় যখন যেটা প্রয়োজন এক ক্লিকেই আমরা অল্প সময়ের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারি আমরা সামাজিক অর্থনৈতিক শেয়ার বাজার রাজনৈতিক প্রাকৃতিক বিজ্ঞান সামরিক ওষুধ সাংসারিক মহাকাশ বন্যা ভূমিকম্প ঝড় খবর ইত্যাদি পেয়ে থাকি এছাড়াও দূরদর্শন রেডিও টিভি সিডি সাউন্ড বক্স বড় বড় অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম ডিজিটাল ক্যামেরা কম্পিউটার মোবাইল বিদ্যুৎ সেচ সৌরশক্তি কৃষিকাজ মৎস্য চাষ ইত্যাদি আমরা প্রযুক্তির মাধ্যমে পেয়ে থাকি এটি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ওতপ্রোতভাবে জড়িত প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না সামাজিক মাধ্যম প্রযুক্তির মাধ্যমেই আমরা সহজে পেয়ে থাকি অর্থনৈতিক শেয়ার বাজার সেটাও প্রযুক্তি আমাদের খুব সাহায্য করে প্রাকৃতিক প্রাকৃতিক আবহাওয়া ভূমিকম্প ঝড় কখন কীভাবে আসছে সব আমরা আগাম খবর আগে থেকে পেয়ে থাকি প্রযুক্তির মাধ্যমে এছাড়াও দূরদর্শন রেডিও টিভি রেডিওর মাধ্যমে আমরা গান নাটক খবর ইত্যাদি পেয়ে থাকি টিভি টিভির মাধ্যমে আমরা ভিডিও বিভিন্ন সিনেমা গান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সামাজিক রাজনৈতিক বিভিন্ন খবর আমরা পেয়ে থাকি সিডি সিডির মাধ্যমে গান বা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আমরা সিডি পেনড্রাইভের মাধ্যমে ওগুলো আমরা রেখে থাকি সাউন্ড বক্স বা সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান ডিজে এইগুলো আমরা এর মাধ্যমে আনন্দ উৎসব অনুষ্ঠান করি ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবি তোলা ফটো তোলা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ব্যক্তিগত ছবি বিভিন্ন অনুষ্ঠানের ছবি ইত্যাদি আমরা ক্যামেরার মাধ্যমে আমরা সেইগুলো তুলে আমাদের ব্যক্তিগত লাইফের অনেক কিছু সেগুলো আমরা রাখতে পারি মোবাইল মোবাইলের মাধ্যমে আমরা কথা বলা থেকে শুরু করে মোবাইল ভিডিও দেখা ইউটিউব সার্চ করে আমরা বিভিন্ন রকম খবরাখবর বিভিন্ন রকম যন্ত্রপাতি সু থেকে শুরু করে সব কিছু মোবাইলের মাধ্যমে আমরা পাই এটি আমাদের খুব সাহায্য করে কম্পিউটার কম্পিউটার আমাদের খুব সাহায্য করে বিদ্যুৎ ছাড়া আমরা আর এক মুহূর্ত চলতে পারি না বিদ্যুতের মাধ্যমে সব কিছু ইলেকট্রিকের মাধ্যমে চলে সেচ সৌরশক্তি কৃষিকাজ কৃষিকাজ কৃষিকাজে প্রযুক্তি খুব সাহায্য করে এবং অল্প সময়ের ভিতর অনেক উৎপাদন এটা প্রযুক্তির মাধ্যমে হয়েছে মৎস্য চাষ একই ব্যাপার প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না তাই প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে এখন অঙ্গানঙ্গিভাবে জড়িত